বছরের পর বছর ধরে ভারতীয় বিনোদন শিল্প যেভাবে বিকশিত হয়েছে ছবিছায়া ধারাবাহিকের মাধ্যমে এছাড়াও ভারতের লোকেরা এই ধরণের বিষয়বস্তু দেখতে বেশি পছন্দ করে